আমি বাঙালি আমি ছোট থেকেই অনেক অনুষ্ঠান দেখেছি নাচ গান আবৃত্তি গল্প এবং আমি এসব চর্চাও করি তার মধ্যে সবচেয়ে আমার যেটা ভালো লাগে আমাদের বাড়ির দুর্গাপূজা প্রতি বছরই আমাদের বাড়িতে দুর্গাপূজা হয় এই দুর্গাপূজা পাঁচ দিন ধরে হয় এবং এই পাঁচটি দিনই আমি খুব আনন্দ উপভোগ করি যেমন ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে সকলে মিলে নতুন শাড়ি পরে ঠাকুর আনতে যায় তারপর সপ্তমী দিন সপ্তমীর দিন প্রত্যেকের বাড়িতে গিরি মাটি দেওয়া হয় অষ্টমীর দিন একটা বিশেষ অনুষ্ঠান হয় যা কামান দাগা বা তোপ বলে অনেকে তারপর প্রদীপ জ্বালানো হয় এবং কুমড়ো বলি দেওয়া হয় নবমীর দিন আমরা প্রত্যেকেই সকলের পরিবার মিলে ঠাকুর দেখতে বেরোই দশমীর দিন হয় যেটা প্রত্যেক মেয়েরা সিঁদুর খেলা খেলি তারপর বিভিন্ন রকম মিষ্টি খাওয়া হয় এবং প্রত্যেকের বড়দের প্রণাম করা হয় এছাড়া এই দুর্গাপূজায় একটা বিশেষ অনুষ্ঠান হয় সেটা বিশেষ করেই বলা যায় একটা পাড়ার মধ্যে অনুষ্ঠান হয় প্রত্যেক ছোট বড় বয়স্করা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে খুব আনন্দ হয় এবছরও আমি প্রত্যেক দিন প্রত্যেকটা অনুষ্ঠানে নাম দিয়েছিলাম এবং সেই অনুষ্ঠানে আমি বিশেষ করে একটা পুরস্কারও পেয়েছিলাম সেই অনুষ্ঠানের নাম ছিল রোজকার গিন্নি আমার ছেলে মেয়ে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল খুব আনন্দ হয়েছিল আমাদের পাড়ায় এই অনুষ্ঠানটির জন্য আমরা প্রত্যেকে আশা করে বসে থাকি এবং এই পুজোটিও জন্য তাছাড়া এই দুর্গাপূজা ছাড়াও আমরা অনেক অনুষ্ঠান দেখেছি এবং অনেক পুজো দেখেছি যেমন কালী পুজো দুর্গাপূজা লক্ষ্মী পূজা গণেশ পূজা যত পুজোই দেখি না কিন্তু আমার মনে এই দুর্গাপূজাটি আমার জীবনের সবচেয়ে বড় পূজা যা যা আমি আনন্দ পাই যা অন্য কোনও পুজোর মধ্যে সেটা আমি পাই না তাই মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় পূজা এই দুর্গাপূজা